আমাদের পূর্ব বর্ধমান জেলায় জনপ্রিয় খেলাগুলোর মধ্যে হলো ক্রিকেট ফুটবল ভলিবল এগুলোর মধ্যে বর্ধমানে পূর্ব বর্ধমানের ছেলেরা ক্রিকেট খেলায় বেশি অভ্যস্ত